হ্যালো হ্যাঁ

হ্যাঁ আমার নাম রেশমা বেগম হ্যাঁ দরকার তো অনেকই কিছু বলছিলাম কি শরীর ভীষণ না দুর্বল লাগছে মানে কি বলব এত গরম পড়েছে মানে মানে মানে মানে নীচে থেকে উপরে উঠছি এত মানে শরীর মানে ক্লান্ত লাগছে গা হাত পা থরথর করছে শরীর এত কাঁপছে মানে কি বলব প্রচুর দুর্বল লাগছে শরীরে কি করলে ভালো হয় একটু আমাকে বললে ভালো হতো ওইটাই তো হয় না খাওয়া দাওয়াটাই হয় না ও হুম হ্যাঁ ওই কাজের মধ্যে তো ওই ওইটাই মানে মানে কি বলব কাজের মধ্যে দু তিন ঘন্টা টানা কাজ করতে হয় তার মধ্যে ক্লাইন্টকে ছাড়ার জন্য মানে কাজটা আমাকে এগোতে হয় ওই জন্য আমি খাওয়াটাই মানে করতে ভুলে যাই এর জন্য আমার প্রচুর কষ্ট হয় হ্যাঁ খিঁচুনি না মানে মাথা ঘুরছে মানে মানে একটু রাস্তা দিয়ে হেঁটে আসার পরই মানে খুব মানে দম মানে ফুলছে এরকম হ্যাঁ হ্যাঁ ওরম মনে হচ্ছে কিছু কেউ কিছু বললে মাথা মানে বিরক্ত মানে বেশি চেল্লামেল্লিও আমার নিজেকে ভালো লাগছে না মানে কি বলব এরকম কিছু ভালোই লাগছে না হুম হ্যাঁ বুক ধরফর করে আচ্ছা আচ্ছা কটার সময় যেতে হবে সময়টা একটু ঠিক আছে আমি বুধবারটাই আসব তাহলে আমার ঠিক আছে আচ্ছা রাখলাম তাহলে হুম হুম